হ্যাঁ কৃষকেরা করতে পারে বা করতে পছন্দ করে এমন অন্য পার্শ্ব ব্যবস্থা হলো তারা প্রথমে সবজি উৎপাদন করে নিয়ে এসে সেটা বিক্রি করে তার ফলে তাদের খুবই ভালো হয় তার ছাড়াও তারা অন্য পার্শ্ব ব্যবস্থা বলতে ব্যবসা বলতে নানান রকম সারের দোকান করে বিক্রি করতে পারে এবং নানান রকম সবজি তরি তরকারি উৎপাদন করে বিক্রি করতে পারে পার্শ্ব ব্যবস্থা পার্শ্ব ব্যবসা বলতে তারা পাটের ব্যবসাও করতে পারে তার ফলে তাদের অনেকটাই ভালো হবে